মানসিক স্বাস্থ্য এবং সামগ্রিক সুস্থতা সম্পর্কে সচেতনতা তৈরি করতে আমার এলাকায় লোকেদের জন্য ক্রীড়া খ্যাত দ্বারা পরিচালিত প্রোগ্রামগুলি হলো যেমন স্থানীয় পরামর্শতা ও স্বাস্থ্য সুবিধা ও স্থানীয় পরামর্শতার মধ্যে বাইরে অঞ্চল থেকে বাইরের লোক এসে আমাদেরকেও পরামর্শ দেয় যে কখন কী করবো কখন কীরকমভাবে কী ব্যায়াম করবো কী না করবো কোন বড়ি কখন খাবো আয়রন বড়ি কখন কী খাওয়া হবে বাইরে থেকে লোক এসে আমাদেরকে ভালোভাবে পরামর্শ দিয়ে যান আমরা সকালবেলায় আমরা কী কেমন কী ব্যায়াম করবো কোন ব্যায়ামটা কখন কী মানে খাওয়ার পর কোন ব্যায়ামটা করতে হবে কী কী করতে হবে কী না করতে হবে এসবগুলো করবো আমরা আর স্বাস্থ্য সুবিধার মধ্যে আছে যেমন ধরুন যে আমরা পরীক্ষা মানে স্বাস্থ্য কিছু আমাদের জ্বর হলো তখন আমরা প্যারাসিটামল মাথা যন্ত্রণা হলেও প্যারাসিটামল একইভাবে খাওয়া হয় অসুখ বিসুখ লেগেই রয়েছে